যদি আমি পৃথিবীর কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাই তাহলে আমি যাব ঘুরতে সুইজারল্যান্ডে কারণ ঠাণ্ডা আমাকে খুবই ভালো লাগে এবং ঠাণ্ডা দেশকেও আমি খুব পছন্দ করি এবং বরফ আমার খুব ভালো লাগে তো আমি ওই কারণেই সুইজারল্যান্ডে যেতে চাই ঘুরতে যাওয়ার জন্য কারণ আমি সেখানকার আবহাওয়াকে পরিদর্শন করতে চাই এবং বরফের মধ্যে খেলাধুলা করতে চাই এবং বরফের যে সমস্ত খাবার পাওয়া যায় আমি সেসব খাবার খেতে চাই এবং বরফের মধ্যে খেলাধুলার সঙ্গে সঙ্গে সেই পরিবেশটাকে আমি উপভোগ করতে চাই সুইজারল্যান্ডের আবহাওয়া খুবই সুন্দর এবং খুবই একটা দারুন আবহাওয়া সেই আবহাওয়াকেও আমি উপভোগ করতে চাই সুইজারল্যান্ড হচ্ছে অনেক বড় একটা শহর রাজ্য সেখানে অনেক বড় বড় বিল্ডিং এবং সেখানে অনেক বরফের পাহাড় রয়েছে সে সমস্ত পাহাড়ে আমি উঠতে চাই এবং হাইকিং করতে চাই আমি এই সমস্ত কিছুর মাধ্যমে আমি এই ঠাণ্ডা দেশটাকে উপভোগ করতে চাই এবং সুইজারল্যান্ডকে আমি ঘুরতে যেতে চাই